আমাদের এখানকার প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে এবার সেই কৃষিকাজ ভূগর্ভে জলের সমস্যার জন্য কৃষিকাজ থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে এবং আবহাওয়া পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কৃষিকাজ করতে পারছে না এবং শহরতলির মানুষরা যেমন কেউ টেলারিং করে কেউ সেলাই শেখে মাংসের ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে কে বা সাধারণত গ্রামের মানুষরা এইসব ব্যবসার সঙ্গে ছোটখাটো কমবেশি সবাই যুক্ত আছে কিন্তু গ্রামে কৃষিকাজের মধ্যে দিয়ে যেমন আলু চাষ সবজি চাষ ফুল চাষ সবরকম চাষের মধ্যে দিয়ে মানুষ লাভের মুখ দেখে এবং সেই কাজকে মানুষ সাধারণত পেশা হিসেবে ব্যবহার করে কিন্তু এই পেশাকে মানুষ নিজের সক্ষমতা ব্যবহার করে ছোটখাটো ব্যবসার দিকে যায় কেউ সেই জিনিসকে শহরতলির বাজারে বিক্রি করে এবং সেখান থেকে মানুষ কেউ মাংস কাপড় ব্যবসার জন্য সেইসব জিনিস বিক্রি করে বড়সড় ব্যবসা শুরু করার চেষ্টা করে